অনলাইন স্কুলিং এবং কোচিং শিশুদের জীবনকে বিভিন্নভাবে প্রভাহিত করছে অনলাইন ক্লাসের যেমন কিছু সুবিধা রয়েছে তেমন অনেক অসুবিধাও রয়েছে অনলাইন ক্লাস করার ফলে বাচ্চারা মোবাইলে ক্লাস করার পাশাপাশি একই সঙ্গে মোবাইলের পিছনে তারাও তাদের বন্ধুদের সঙ্গে চ্যাট করছে এছাড়াও অনলাইন ক্লাস করার ফলে দীর্ঘক্ষণ তারা চেয়ার টেবিলে বসে রয়েছে এর ফলে কারোর ঘাড়ের ব্যথা কারো কোমরের যন্ত্রণা এছাড়াও অনেকের চোখে দেখার শক্তি কমে যাচ্ছে কারণ তারা দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে এছাড়াও কারোর মাথার যন্ত্রণা দেখা দিচ্ছে এছাড়াও আরও কিছু যদি অসুবিধা বলি তাহলে বলতেই হয় যে অনলাইন ক্লাসে বাচ্চাদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ সঠিকভাবে সম্পন্ন হয় না কারণ শিক্ষকরা যখন কোনো কিছু বোঝাচ্ছে বাচ্চারা যদি না বুঝতে পারে তারা ঘুরিয়ে প্রশ্ন করতে পারে না সে ক্ষেত্রে শিক্ষকও সঠিকভাবে বুঝিয়ে তাদের আন্সারও দিতে পারে না এছাড়াও যদি বলা যায় তাহলে কিছু সুবিধাও রয়েছে কোভিডের সময়ে যখন বাচ্চারা পুরোপুরি বাড়িতে বসে ছিল তখন তাদের একঘেঁয়েমি কিছুটা কেটেছে অনলাইন ক্লাস করে বাড়িতে বসে শিক্ষকদের সঙ্গে বা তাদের বন্ধুদের সঙ্গে তারা মেলামেশা করেছে কথা বলেছে ক্লাসে থেকে বজায় রেখেছে তাদের রেগুলারিটি এবং তারা এভাবে তাদের ক্লাস চালিয়ে গেছে শিক্ষকরা কি যতটা সম্ভব তাদের দেওয়ার চেষ্টা করেছে এবং বাচ্চারা অল্প হলেও কিছু শিখতে পেরেছে পুরোপুরি বহুমুখী বা একদম দ্বিমুখী হয়ে পড়েনি পড়াশুনোর থেকে